স্বনির্ভর গোষ্ঠী বা এস এইচ সি এস এইচ জি এটি একটি নতুন গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠী নামে গড়ে উঠেছে এটিতে মহিলাদেরকে সব কেবলমাত্র মহিলারাই এটাতে অংশগ্রহণ করতে পারেন এই গোষ্ঠীর মধ্যে থাকা মহিলারা স্বনির্ভর হন এবং তারা নিজেদের জীবনযাপন এবং টাকা রোজগারের জন্য বিরাটভাবে এই গোষ্ঠীর ওপর নির্ভর তারা এই গোষ্ঠীর মাধ্যমে সংগঠনের মাধ্যমে অন্যান্য নারীদেরকে বার্তা দিতে চান যে যদি নারীরা চায় তারা সব কিছুই করতে পারে এবং তারা নিজেদের সমস্ত রকম খরচা নিজেরাই জোগাড় করতে পারেন শুধুমাত্র পুরুষরা নয় নারীরাও সমানভাবে পুরুষদের সাথে তাল মিলিয়ে টাকা উপার্জন করতে পারে এবং নিজেদের সংসার চালাতে পারে তারা নিজেদের দরকার যে সমস্ত টাকার দরকার বা তাদের যে সমস্ত প্রয়োজনগুলো তারা সেগুলো নিজেরা নিজেদের উপার্জনের টাকা দিয়ে পূরণ করতে পারে এই জন্য স্বনির্ভর গোষ্ঠী আমাদের সমাজে গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া মহিলাদের কর্মসংস্থানের কিছু ভালো ভালো কাজ হলো সেলাইয়ের কাজ এছাড়া যদি মেয়েরা বেশি দূর পড়াশোনা করতে পারে তাহলে নানা রকম অফিসের কাজ ছেলেদের ছেলেরা যেরকম যেরকম উচ্চ পদে রয়েছে মেয়েরাও ঠিক তেমনভাবেই সেই সমস্ত কাজগুলি করতে পারে এছাড়া গ্রাম অঞ্চলের মেয়েরা সেলাইয়ের কাজ নানা রকম জামা কাপড় তৈরি এই কাজগুলো খুব ভালো করতে পারে ধূপ পাকানো এই কাজগুলো এবং সুপুরি কাটা এই কাজগুলোর মাধ্যমে আমাদের গ্রামের মেয়েরাও তাদের নিজেদের প্রয়োজন মেটাতে পারে টাকা উপার্জনের মাধ্যমে